আমাকে কখনো কখনো বাংলা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করতে হয় কারণ আমি যেহেতু টিউশন পড়াই সেহেতু টিউশনের ছাত্র ছাত্রীদের কোথাও যদি কোনো ইংরেজির দরকার হয় তখন কিন্তু আমি বাংলা ভাষাটা অনুবাদ করে তাদেরকে ইংরাজিতে দিই তারা বাংলাটা বলে দেয় বাংলাটা আমি ট্রান্সলেশান করে ইংরেজিতে ওদেরকে বলে দিই তো আমি এটা হচ্চে বাংলা থেকে ওই ভাষায় করে এছাড়া যখন হিন্দি বা অন্য কোনো ভাষায় কথা বলা হয় তখন কিন্তু বাংলা থেকে আমি সেটা অনুবাদ করি তা আমার সব থেকে ভালো অভিজ্ঞতা হলো আমাকে একটা রচনা দিয়েছিলো আমার ছাত্রী বলেছিলো ম্যাম এটা আমাকে ইংলিশে স্কুলে করতে বলেছে তা আমি বলি সে কীরে ইংরেজিতে স্কুলে রচনা করতে বলেছে তো তুই মুখস্ত করিসনি বলে না দিদিমণি আমি মুখস্ত করেছিলাম কিন্তু এটা একটু আলাদাভাবে লিখতে বলেছে তো আমি বললাম তাকে বললাম তাহলে তুই আমাকে বাংলায় লিখে দে তো আমি সেটা ইংরেজিতে করে দেবো তো সেটা বাংলাতে সে করে যথারীতি বাংলাতে করা হয়ে যাওয়ার পর সে আমাকে দেয় তা আমি দেওয়ার পর সেটা অনেক ভেবে চিন্তে অনুবাদ করি সে বাংলাটা থেকে ইংরেজিতে ইংরেজিতে অনুবাদ করার পরে তাকে আমি দিই সে বলে আচ্ছা বেশ ভালো হয়েছে তো ম্যাম আমি বললাম তুই দেখে নিস সে সব ভার্ব টার্ব এগুলো সব ঠিক আছে কি না তো বললো হ্যাঁ ম্যাম আমি দেখে নেবো তো সে দেখে নেয় দেখে নেবার পরে ও যখন ওটা স্কুলে দেখায় স্কুলে দেখিয়ে বলে যে হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে সব কিছু তো এইটাই আমি এইটা কিন্তু প্রায়েই করে থাকি আমাকে যখন কোনো কিছু অনুবাদ করতে বলে আমি কিন্তু তখন এটা অনুবাদ করে দিই আমি প্রায় সময় গুগোলেরই হেল্প নিই যাতে ওইটা আমি করে দিতে পারি মানে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দিতে পারি বা ইংরেজি থেকেও হিন্দিতে এরকমভাবে যেন আমি অনুবাদগুলো করে দিতে পারি সেটা কিন্তু আমি গুগল থেকে বেশিরভাগটা নিয়ে থাকি